অনলাইন থেকে এই কিছুদিন আগে একটি জামা অর্ডার করেছিলাম সেই জামাটি এসেছে জামাটা খুবই খারাপ জামা এবং আমি যেই রঙটা চেয়েছিলাম সেই রঙটা আসে নি উল্টে আলাদা রঙ এসেছে এবং আমি একবার জামাটা কেচেছিলাম জামাটা পুরো কুকড়ে গেছে এবং ন্যাতাকানি হয়ে গেছে তার কারণে জামাটা আমি একবারের বেশি পরতে পারি নি জামাটার কালার চটে গেছে পুরোপুরিভাবে জামার গাটা একটুও ভালো নয় সুতির গা অর্ডার করেছিলাম সুতির আসে নি প্রচুরই খারাপ জামাটা